রান্না করার জন্য আমার প্রিয় ধরনের রান্না অনেকগুলিই রয়েছে তারই মধ্যে একটি রান্নার নাম আমার খুব যেটা খুব ভালো লাগে যেটা হল আলু পোস্ত এই আলু পোস্তটি আমার খেতে খুবই ভালো লাগে এবং পরিবেশন করতেও খুব তৃপ্তি লাগে এই পরিবেশন এই আলু পোস্তটি দুইভাবেই খাওয়া যেতে পারে আমিষভাবেও রান্না করা যায় আবার নিরামিষভাবেও রান্না করা যায় তাই পোস্তটি আমার সবচেয়ে ভালো লাগে নিরামিষভাবে আলু পোস্তটি আমরা আলু এবং পোস্ত দিয়েই রান্না করতে পারি এর সঙ্গে ফুলকপি অ্যাড করতে পারি বা নানান ধরনের কিছু অ্যাড করতে পারি আবার এটা যদি আমিষভাবে খেতে চাই তাহলে এতে চিংড়ি পোস্ত হতে পারে বা আরও কিছু মাছ পোস্ত হতে পারে হয় কিন্তু আর নিরামিষভাবে পনির দিয়ে পোস্ত করা যায় যার জন্য আমাকে আলু পোস্তটি খুব ভালো লাগে আলু পোস্তটি নানাভাবে রান্না করা যায় নানা উপকরণ সামগ্রী দিয়ে কিন্তু আলুটা দিলে পোস্তটার যেন স্বাদ ক্রমশ বাড়তে থাকে এবং খেতে খুবই টেস্ট হয় নিরামিষ ও আমিষ এই দুইভাবেই খাওয়া যায় বলে আলু পোস্তটিকে আমার খুবই ভালো লাগে